হ্যাঁ এমন অনেকদিন হয় যেই দিন আমার আঁকতে একদমই মন চায় না এই দিনগুলির কথা বলতে গেলেই সব্বার প্রথমে মনে পড়ে যায় আমার দুঃখের দিনগুলি যখন আমার মন খুবই দুঃখ হয় তখন আমার একদমই আঁকতে মন যায় না কারণ তখন আমার মন খুবই দুঃখিত হয়ে থাকে আমি একদমই কিছু ভাবনা চিন্তা কোত্তে পারি না এবং আঁকার ক্ষেত্রেও আমার ভারসাম্যতা বজায় থাকে না তাই তাছাড়াও বিভিন্ন লোকের আঁকার জন্য আমি অনুপ্রেরণা পেয়েছি যেমন আমার রাকেশ মূর্মূ আমার গুরুদেব রয়েছেন তিনি আমাকে সবসময় অনুপ্রেরণা জোগান তা তিনি আমাকে সবসময় বলেন যখন পরিস্থিতি যেমনই হয়ে থাক না কেন আঁকা চালিয়ে যেতেই হবে সেই অনুপ্রেরণা থেকেই আমি সবসময় নিজেকে আঁকার জন্যে তৈরি করে থাকি এছাড়াও আমার দৈনন্দিন জীবনেও আঁকার মধ্যে ভারসাম্যতা অনেকভাবেই প্রভাব ফেলেছে আমি সঠিকভাবে সময় খুব কুলাতে পারি না আমার দিনে সাধারণত বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে বাড়িতে কাজ হয়ে থাকে এবং অন্যান্য কাজ হয়ে থাকে তাছাড়াও সেই সময় বাদ দিয়েও আমি নির্দিষ্ট টাইমে প্রত্যেকদিন সঠিক সময়ে আমি এই আঁকাগুলো তৈরি আঁকি ভালোভাবে এঁকে থাকি এইভাবে আমি রোজ ভারসাম্যতা বজায় রাখি